এটা কি হেয়ার স্টাইলিস্ট বলছেন বলছি আমার একটা হেয়ার কাট ছিলো যদি বলেন আপনি কী কী হেয়ার কাট কাটেন আচ্ছা স্টেপ কাটটার একটু বলুন মানে ওটা কাটলে কেমন হয় আর কি আচ্ছা একটু কেম আচ্ছা কেমন কী রেঞ্জ পড়বে একটু বলুন আচ্ছা এই কাটিংটাতে কোনো চুলের ক্ষতি হবে না তো আচ্ছা না